আমি বিভিন্ন ফোন তো থাকেই হাতে এবং টিভিও বাড়িতে চলে তো ফোনে আমি যেমন ইউটিউব চ্যানেলের বিভিন্ন গান তারপর কার্টুন যেমন ডোরেমন তো এইগুলো দেখতেই পছন্দ করি দেখি মাঝে মধ্যেই সময় পেলে দেখি এবং যেমন টিভি চ্যানেলের রয়েছে হচ্ছে সংগীত বাংলা সেইখানেও আমি বিভিন্ন গান শুনি তারপর বাড়িতে খবর খবরও চলে তো যখন বাড়িতে বাবা খবর শোনে বা দেখে তখন আমিও তার সাথে দেখি তারপর টিভিতেও অনেক সিরিয়ালেরও চ্যানেল আছে যেমন স্টার জলসা জি বাংলা এগুলোতেও দেখি তারপর আমি হ্যাঁ যেমন ইউটিউবে যেমন ইউটিউব বা ফেসবুকে ক্যারিমিনাটির চ্যানেল আছে সেই সমস্ত কনটেন্ট যেগুলো থাকে সেগুলো দেখতে আমি আমার খুবই ভালো লাগে আমিও ওগুলো আরও দেখতে চাই হ্যাঁ এবং আমাদের প্রচণ্ড এন্টারটেন করে ক্যারিমিনাটির যে ভিডিও থাকে সেগুলো প্রচণ্ড আমাদেরকে এন্টারটেন করে এবং আমাদের যে সারাদিনের কাজ করার পর যে ক্লান্ত হয়ে যাই সেটা সে সমস্ত ভিডিও দেখে আমাদের ক্লান্তিটা মানে একটা এন্টারটেন হয়ে দূর করতে পারি তারপর আমাদের সাথে আমাদের পরিবারের আরো সবাই মিলেই দেখি তারপর যেমন আরো চ্যানেল আছে স্প্লিটস ভিলা এটাতেও আমরা তারপর হচ্চে বিগ বস এইগুলো দেখতেও প্রচণ্ড ভালো লাগে